হ্যাঁ বলুন কে বলছেন

হ্যাঁ হ্যাঁ মাটন ভালো কোয়ালিটির মাটন এখানে পেয়ে যাবেন আপনি বলুন কতো কী দরকার পড়বে কেমন দামটা বা কীভাবে কি পাঠাতে হবে সেটা বলে দেব দেখুন বাজারে মাটনের তোমার হচ্ছে কুইন্ট্যাল হিসেবে নিতে গেলে বাজারে চলছে তোমার আটশো হচ্ছে তোমার সাতশো টাকা কিলো হিসেবে মাটন পাওয়া যাচ্ছে আর এমনি বেশি কতোটা বেশি নেবেন সেই হিসেবে আপনার পারবো আমরা বলতে পারেন আপনি কতটা কী নেবেন এক কুইন্টাল মতন লাগবে হ্যাঁ এক কুইন্ট্যাল মাল দিতে পারবো কিন্তু কবে কত তারিখে মালটা দিতে হবে দিতে হবে কিছু বলতে পারবেন হুম পাঁচশো টাকা কিলো হিসেবে হ্যাঁ আমি দেওয়ার পুরোপুরি চেষ্টা করবো যেহেতু আপনি বলছেন আপনার আগে থেকেই অর্ডারটা দিচ্ছেন তার জন্য আমি পুরোপুরি দেওয়ার চেষ্টা করবো কিন্তু আপনি কত তারিখে মালটা দিতে হবে মানে কিছু বলতে পারবেন হ্যাঁ বলতে পারছি না হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ বলছি বলছি মালটা কি আপনি এখান থেকে নিয়ে যাবেন না হচ্ছে আমাকে ডেলিভারি করতে হবে মালটাকে হ্যাঁ ডেলিভারি চার্জ কিছু লাগবে যেহেতু আমি এক কুইন্ট্যাল মাটনটা নিয়ে যাচ্ছেন এক কুইন্ট্যাল মাটন হিসাবে আপনার গাড়িপিছু গাড়ির তেল খরচাটা আপনি দিতে পারবেন মানে হচ্ছে আমি আমার তো কোনোদিন না বুঝতেই পারছেন আমাদের এখান থেকে কোনো তেমন ব্যবস্থা নেই তার জন্য বলা হচ্ছে আর কি আচ্ছা ঠিক আছে হুম আপনার হচ্ছে আমরা যেটা এখন কিন্তু ডিসিশান নিয়েছি যে এক কুইন্ট্যাল মাংসতে আপনার যদি আটশো টাকা করে হয় একশো কিলো মাংসর দাম পড়ছে আপনার জোর এক লাখ আশি হাজার টাকার মতো নেবে আশি হাজার টাকার মতো হ্যাঁ অ্যাডভান্স কিছু করে দিলে মানে ভালো হয় অ্যাডভান্স কিছু করে দিলে ভালো হয় বুঝতেই পারছেন আমাদের কাছে মাটন আপনি দশ থেকে কুড়ি হাজার অ্যাডভান্স করে দিতে পারবেন যদি করে দিতে পারেন তাহলে তো আমাদের একটু ভালো হয় কারণ আমাদেরকে মালটা নিয়ে এসে এখান থেকে পুরো মালটা পাঠাতে হবে হ্যাঁ আমি রসিদ অবশ্যই দিয়ে দেবো কারণ আপনি মালটা নিচ্ছেন আপনি পয়সাটা দিয়েছেন সেটা জানতে হবে আপনাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে

আপনার তাহলে সাত তারিখ সকালে মাটনটা পৌঁছে দিতে হবে তাই তো হ্যাঁ আপনার অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমি নোটিস করে নিচ্ছি আচ্ছা মেল করে দিন এই নাম্বারেই মেল করে দিন আপনি